হ্যালো আমি ঝাড়গ্রাম থেকে বলছি আমি এই চাষবাস করি চাষবাসের নিয়েই আপনার সাথে কিছু আলোচনা করি তো চাষ আমাদের হ্যাঁ ঝাড়গ্রামেই প্রথম ধান চাষ হয় তো তোমার ওখানে ধান চাষ হয় ও আমাদের আমাদের গ্রামেও ধান চাষ হয় তো পৌষ মাসে ধান যখন ধান কাটার সময় হয় অগ্রহায়ণ মাসে নবান্ন পালন করা হয় নবান্নে নতুন ধানের পুজো নতুন চাল করে তো সেখানে পুজো হয় একটা উৎসব পালন করা হয় সেখানে ওই উৎসবের দিনে গান বাজনা হয় তো তোমাদের ওখানে নবান্ন পালন হয় না কি আর আমাদের এখানেও পৌষ মাসে তারপরে ধান কাটার সময় হয় ধান কাটার সময় তো হয়েছে যে আমাদের এখানে পৌষ রাখা হয় তো পৌষ ঘরে ঘরে পৌষ রেখে পৌষ তোলা হয় সেই দিনেতে নতুন চাল সবাইকে দেওয়া হয় প্রসাদ হিসাবে তো পৌষকে পুজো করা হয় সেদিনে আমাদের বাড়িতে নানারকম রান্না পায়েস টায়েস এসব করা হয় তো তোমাদের ওই দিকে এরকম হচ্ছে পৌষ ওঠার কিছু ব্যাপার আছে না কি আর হচ্ছে যে ধান চাষের জন্য উপযুক্ত জল টল সেসব দেওয়া হয় এসব পদ্ধতিগুলো জানা আছে তো ভালো করে হ্যাঁ আমাদেরও তো ধান চাষের পদ্ধতি ওইভাবেই করা হয় তো হচ্ছে যে এছাড়াও আর কী কী ফসল হয় তোমাদের ওখানে আচ্ছা আমাদের এদিকেও এই এই গ্রামেতেও অনেক কিছুই হয় ধান ছাড়াও তিল হয় গম হয় তো ঠিক আছে আর কি এবার রাখছি আর কিছু বলছি না আজকে